লেখার ধারণা বলতে যখন অস্বাভাবিক বা সৌন্দর্য কিছু দেখি তখন আপনা আপনি ধারণা চলে আসে না আমার তেমন নির্দিষ্ট পদ্ধতি বা কৌশল নেই খুব সুন্দর প্রকৃতি বা কোনো দুঃখ বিরহ এমন কিছু দেখলে অটোমেটিক মনের মধ্যে ধারণা আসে সবচেয়ে লেখার জন্য আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে প্রকৃতি তাই আমি প্রকৃতির উপরে সবচেয়ে বেশি কবিতা লিখেছি তারপরে যেটা বিষয় সেটা হলো প্রেম প্রেম নিয়ে অনেক কবিতা লিখেছি